চা আমাদের দার্জিলিংয়ে যেমন বিখ্যাত শুনেছি আসামেও চা খুবই বিখ্যাত তো চা যেমন আমাদের শরীরের জন্যও খুব ভালো যখন আমাদের মাথা যন্ত্রণা করে তখন একটু লিকার চা খেলে খুব ভালো হয় যেমন লিকার চা টা বানায় যেভাবে গ্যাসের উপরে অল্প করে জল দিয়ে একটা বাটির মধ্যে তাতে একটু আদা তেজপাতা লবঙ্গ দারচিনি এগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে লিকার করে চা খেলে খুব ভালো মাথা ধরাটাও কমে শরীরটা সুস্থ্যও থাকে এবং গ্রিন টি যারা খুব মোটা তাদের গ্রিন টি খেলে তাদের হজমশক্তিটাও বাড়ে আর তাদের মুখের স্কিনটাও খুব গ্লো করে আর যাদের সর্দি কাশি হয় তারা তুলসী পাতা লবঙ্গ এলাচ এসবগুলো দিয়ে একটা চা বানিয়ে খেলে পাতা চা দিয়ে বানিয়ে খেলে তাদের সর্দি কাশিটাও নিমেষেই চলে যায় তো চা খুবই ভালো একটা উপকারী তাদের আর চা খেলে আমাদের শরীরটা ভীষণ ভালো থাকে আর চা বানানোও খুব সহজ আর চা চুলের জন্যও খুব উপকারিতা